কাজের বাইরে আমার দাবা খেলা খুব ভালো লাগে আমি প্রায় দিনে দুঘন্টা ধরে দাবা খেলি এছাড়াও আমার চাষবাসের খুব ভালো লাগে যেমন ফুল চাষ করতে আমার খুব ভালো লাগে আমি আমার ঘরে গোলাপ ফুল লাগিয়েছি গোলাপ যেমন জবা ধুতুরা ইত্যাদি ফুল লাগিয়েছি এছাড়াও বাড়ির ছাদে অনেক ফুল গাছ আছে ওই গাছগুলোতে আমি দিনে জল দিই মাঝে সাঝে সার প্রয়োগও করি ওই চাষবাস ছাড়াও আমার আরো বিভিন্ন জায়গায় ঘুরতে যায় যেমন সেদিনে দার্জিলিং গেলাম জলপাইগুড়ি গেছলাম এছাড়া বিভিন্ন আরো আউটিংয়ে যাই যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এই ঝাড়গ্রাম সেই দিন ডিয়ার পার্কে গেছছিলাম তাছাড়া ও ঝাড়গ্রাম জেলার ডিয়ার পার্কে অনেক কিছু দেখলাম যেমন বাঘ সিংহ বাঘ সিংহ দেখলাম বিভিন্ন সাপ টাইপের দেখলাম ইত্যাদি